স্থানীয় অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য বলতে আমি যেহেতু পুরুলিয়ার বাসিন্দা সেহেতু এখানে যেকোনো মুদির দোকান যেকোনো দোকান বা সবজির দোকান মাছের দোকান যেকোনো দোকানে যারা বিক্রি করেন তারাও বাংলা ভাষাতেই কথা বলেন এবং যারা কেনেন তাদের কাছ থেকে জিনিসটা তারাও বাংলা ভাষাতেই কথা বলেন তো ব্যবসার যে মাধ্যম সেটা আমাদের এখানে বাংলা ভাষাই প্রচলিত অন্য কোনও ভাষা এখানে তেমনভাবে ব্যবহার হয় না সেহেতু যদি অন্য কোনও ভাষায় কথা বলা হয় সেহেতু যারা বিক্রেতা তারাও বুঝতে পারবে না এবং যারা ক্রেতা তাদের বুঝতেও সমস্যা হবে তো এখানে আমাদের প্রচলিত ভাষা যেহেতু বাংলা এবং অন্য জায়গার মানুষেরাও যেমন কলকাতার থেকে যদি মানুষ এখানে আসেন তারাও বাংলা ভাষাতেই কথা বলবেন এবং অর্থনীতি বা স্থানীয় ব্যবসা বাণিজ্যেও এখানে বাংলা ভাষাটাকেই বারবার ব্যবহার করা হয় এবং বাংলা ভাষা এখানে প্রচলিত